আমার পর্বত আরোহণের এই কৌশলটি খুবই ভালো লাগে একটি এটি হল এক হাতে লাঠি এবং অন্য একটি হাতে বরফ কাটার যন্ত্র নিয়ে পাহাড়ে ওঠা বরফ কাটার যন্ত্র দিয়ে বরফ কেটে আর লাঠিতে ভর দিয়ে পর্বতের উপরে উঠে যেতে খুবই আনন্দ হয় এইভাবে আমি দুটি পাহাড়ে উঠেছিলাম একটি হল কাঞ্চনজঙ্ঘা আর একটি হল নন্দাদেবী যখন আমি ওই পর্বতে উঠি তখন আমার পায়ে ছিল খুব ব্যথা কিন্তু আমার চ্যালেঞ্জ ছিল যে এই পায়ে ব্যথা নিয়েও আমি যখন এত দূরে আসছি আমি ওই পর্বতের উপরে আমি উঠবই তাই আমি পর্বতের উপরে উঠেছিলাম ওই পর্বতের উপরে ওঠা থেকে আমার একটি অভিজ্ঞতা ভালো হয়েছে যে ইচ্ছা থাকলেই সব কিছুর উপায় হয় চেষ্টা থাকলেই সব কিছু করা যায় যেহেতু আমার ইচ্ছা ছিল সেহেতু আমি অত পায়ে ব্যথা নিয়েও ওই প্রতিবন্ধকতার ভেতরেও আমি পর্বতের উচ্চ শিখায় পৌঁছোতে পেরেছিলাম